আমারও মনে হয় রাসায়নিক কীটনাশক মাটির উর্বরতাকে নষ্ট করে দেয় আমরা অতিরিক্ত রাসায়নিক কীটনাশক জমিতে দেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে গেলে বিভিন্ন রকম ফসল তৈরি হতে অসুবিধা হয় তাই আমার মনে হয় রাসায়নিক কীটনাশকের পরিবর্তে যদি জৈব সার আমাদের ব্যবহার করা হয় আমরা তো প্রত্যেক দিনই বিভিন্ন রকম সবজি খাচ্ছি রান্না করছি সেই সব সবজির যে খোসাগুলো থাতা তা আমরা হচ্ছে যে পায়ই প্রত্যেক দিন কাটার পরে তো সেই য যিনি সবজিগুলোকে যদি পচিয়ে আমরা একটা জৈবসার তৈরি করে মাটিতে ব্যবহার করি আমার মনে হয় তার বিকল্প অন্য কিছু নেই